ইউটিউবে খাবার রেসিপি চ্যানেল বা টি ভিতে কোনো পোগ্রামে টি ভিতে ঠিক সেভাবে আমার প্রিয় না কারণ টি ভিতে আমি এখন রান্নার কোনো শো দেখি না কিন্তু ইউটুবটা আমার খুব প্রিয় সেটা যে কোনো কারো চ্যানেল না আমি স্ক্রোল করতে করতে যেটা পাই না কেনা সবটাই আমার ভালো লাগে আবার যে রান্নাটা আমি পারি না কখনো করি নিই বা মা মা কারো কাছ থেকে কখনো শিখি নিই সে রান্নাটা যখন করতে করার মানে কথা আসে তখন যখন আমি পারি না সেই রান্নাটা আমি ইউটুবেই সার্চ করি সে নিদিষ্ট একজনের চ্যানেল থাকে না যে কারো যে যারেই আমি চ্যানেল সাম চ্যানেলে ভিডিও সামনে পাই যেটা রেসিপি থাকে আমার সেটাই আমি নিয়ে নিই এর থেকে আমি ইউটিউব থেকেও অনেক রান্নাই শিখেছি এইভাবে